আমার জেলা হুগলি জেলায় বিভিন্ন ধরনের যে সমস্ত সরকারি উদ্যোগ বা নীতি যেগুলি আমাদের এখানে বিশেষভাবে প্রভাব বিস্তার করেছে বা ফেলেছে তার মধ্যে উল্লেখযোগ্য হল বর্তমান সরকারের যে সমস্ত দুয়ারে সরকারের নীতি বা দুয়ারে সরকারের নীতির ফলে আগে যেমন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বা কর্মীরা বা বিভিন্ন সরকারি দফতরের অনেক কর্মী কাজে অনীহা দেখাত এবং সাধারণ মানুষের কাজকর্ম সম্পন্ন করত না এবং সমস্যার সম্মুখীন হতে হতো কিন্তু বর্তমানে দুয়ারে সরকারে সেই সমস্ত যাবতীয় যে সমস্ত কাজ কাজ রয়েছে যেমন বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা কৃষক বন্ধু কিষাণ সম্মানিধি এছাড়া একাধিক প্রকল্পের কাজ একটি নির্দিষ্ট সময়ে অন্তর অন্তর সরকার ক্যাম্প করে যেখানে সাধারণ মানুষ যায় এবং তাদের কাজকর্ম সম্পন্ন করেন এবং কিন্তু পূর্বে এই সমস্ত ব্যবস্থা থাকেনি যার ফলে মানুষকে বিভিন্ন সময়ে বিভিন্ন সরকারি দফতরে ভোগান্তির শিকার হতে হতো এবং সময়ও হতো না কিন্তু এই দুয়ারে সরকারের ফলে মানুষের পরিষেবার অনেক উন্নতি হয়েছে এছাড়াও বিভিন্ন ধরনের যেমন প্রধানমন্ত্রী আবাস যোজনা যার ফলে গ্রামের গরীব মানুষ তার বাড়ি পাচ্ছেন এবং তাদের মাটির বাড়ির পরিবর্তে পাকা আচ্ছাদন যুক্ত বাড়ি নির্মাণ করছেন সরকার থেকে এবং বাংলা আবাস যোজনা এর ফলেও পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে যে বাড়ি বানানো হচ্ছে তাতে মানুষের অনেক উপকার হচ্ছে এছাড়া গ্রাম্য এলাকায় বর্তমানে স্যানিটাইজারের বা ব্লিচিং পাউডার দ্বারা এলাকাকে পরিশুদ্ধ করার ব্যবস্থা করা হচ্ছে এছাড়া প্রধানমন্ত্রী গ্রাম্য সড়ক যোজনার মাধ্যমে প্রত্যন্ত গ্রাম অঞ্চলেও যেখানে সাধারণত মাটির সাদা রাস্তাই থাকত বর্তমানে সেই সব এলাকাও পাকা রাস্তা হচ্ছে এবং এটি বিশেষভাবে প্রভাব বিস্তার করছে এবং গ্রাম্য জাতীয় গ্রাম্য জীবনের এই সমস্ত রাস্তার ফলে মানুষের যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত হয়েছে যার জন্য অনেক সমস্যার সম্মুখীন হাত থেকে মানুষ বেঁচেছেন এবং সময় অনেক সাশ্রয় হচ্ছে যোগাযোগ ব্যবস্থারও অনেক উন্নতি হয়েছে বিশেষত বর্ষাকালে যেই সমস্ত এলাকায় মানুষ যাতায়াত করতে পারত না এইসব গ্রাম্য প্রধানমন্ত্রী সড়ক যোজনার ফলে সেই সমস্ত যাতায়াতের অনেক সুবিধা হয়েছে এছাড়া বিভিন্ন শিক্ষামূলক যেমন এমএসকে বা সে তৈরির ফলে প্রত্যন্ত গ্রাম অঞ্চলের মানুষ সহজেই শিক্ষার আলোর আঙিনায় আসতে পাচ্ছে আগে যে সমস্ত সরকারের আমলে ছিল স্কুলগুলি অনেক দূরত্বে দূরত্বে স্থাপন করা হয়েছিল যার জন্য মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে বাচ্চাদের খুবই সমস্যার সম্মুখীন হতে হতো কিন্তু বর্তমানে সেই সমস্যা অনেকটাই দূর হয়েছে তো সরকারি এই সমস্ত দুয়ারে সরকার বা এই সমস্ত বিশেষ উদ্যোগের ফলে আমার এলাকার মানুষের অনেক উপকার হচ্ছে ঠিকই কিন্তু এই সমস্ত পরিষেবা বিভিন্ন সময় বিভিন্ন বিকৃতি লক্ষ্য করতে পারা যায় যেমন অনির্দিষ্ট বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তো সরকার যদি এরপর আরো সদিচ্ছা দেখাত যেমন বর্তমানে আবাস যোজনার কাজ এই সমস্ত কিছু বন্ধ হয়ে গিয়েছে বা একশো দিনের কাজ বন্ধ হয়ে গিয়েছে বিভিন্ন রকমের রাজ্য ও কেন্দ্র সরকারের সমন্বয়ের অভাবে তো এগুলো যদি পুনরায় ঠিক হয় তো মানুষের অনেক উপকার হবে